আমি রান্না করতে খুব ভালোবাসি এবং অনেক জনের জন্য রান্না করতে আমার খুবই ভাল লেগেছিল আমার বাড়িতে যখন অনেক লোকজন আসে তখন আমি তাদেরকে রান্না করে খাওয়াতে খুবই ভালোবাসি এবং বিভিন্ন পদে যেমন ভাত মাংস মাছ শুক্তো ডাল শাকভাজা আলুভাজা ইত্যাদি ইত্যাদি তখন খুব চাপ থাকে কিন্তু বেশ ভালোও লাগে আমি তখন খুব দ্রুত রান্না করার জন্য আমি দুটো গ্যাসের ব্যবহার করতাম এবং দুদিকেই সমান খাস নজর রেখে রান্না করি ফলেই খুব দ্রুত এবং তাড়াতাড়ি ঝটপট রান্নাটি হয়ে যায় এবং তাদের খাবার সময় হলে সবাই নিজেদের পাতে ভালো গরম গরম খাবারও পেয়ে যায় এবং সবাই খাবারের খুব নামও করে লোককে খাওয়াতে খুব ভালোবাসি এবং নিজে রান্না করতেও খুব ভালোবাসি আমি